আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গা পুজো হয় যে সকলই যে অন্যান্য জায়গায় যেমন গণেশ পুজো হয় সেরকম আমাদেরও এক মাস আগের থেকে যে দুর্গা পুজো উৎসব হবে সে উৎসবটা কীভাবে হবে যেমন পাল পর্বন হলে প্রত্যেক মানুষই খুব আনন্দই থাকে যে আমাদের দুর্গা পুজো শ্রেষ্ঠ পুজো যেমন থিমগুলো হয় যে যেমন যখন আমাদের এখানে উদযাপন হয় প্রত্যেক লোক লাখ লাখ লোক থাকে যে এইখানে আমাদের খুব আনন্দ হবে সেই জায়গায় আমাদের প্রত্যেক ছেলেমেয়েরাই থাকে যে এখানে এই থিমগুলোর মধ্যেই সকলেই থাকে এ দুর্গা পুজো আমাদের শ্রেষ্ঠ পুজো আমাদের পশ্চিমবঙ্গে দুর্গা পুজো হল শ্রেষ্ঠ পুজো আর অন্যান্য দেশে মানে যেমন গণেশ পুজো হয় অন্যান্য দেশে সেরকম আমাদেরও দুর্গা পুজো হয় সব পোত্যেক জায়গাতেই যে আমাদের শ্রেষ্ঠ পুজো আমাদের দুর্গা পুজো